আমি প্রথমেই বলি আমি একজন মুসলিম সম্প্রদায়ের মেয়ে মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যের সঙ্গে মূলত ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস জড়িত যদিও ইসলামিক ঐতিহ্যে সরাসরি নৃত্যকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না কিন্তু নির্দিষ্ট সম্প্রদায় এবং অঞ্চলে ঐতিহ্যবাহী নৃত্যধারা তৈরি হয়েছে যা ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটের অংশ হয়ে উঠেছে যেমন সুফি সম্প্রদায়ের মধ্যে সুফি ঘূর্ণ নৃত্য একটি বিশেষ ধরনের নৃত্য এই নৃত্যের সঙ্গে মূলত ইসলামিক আধ্যাত্মিকতা ও সুফি দর্শন জড়িত এর শুরু হয় তেরোশো শতাব্দীতে তুরস্কের বিখ্যাত সুফী সাধক মওলানা জালালুদ্দিন রুমির দ্বারা কিংবদন্তি অনুযায়ী রুমি একদিন যখন হাঁটছিলেন তখন তিনি সৃষ্টির আনন্দে আপ্লুত হয়ে ধীরে ধীরে ঘুরতে শুরু করেন সেই ঘূর্ণন থেমে সেমা নৃত্যরীতি গড়ে ওঠে যা আত্মার সঙ্গে আল্লাহর মিলনের এক আধ্যাত্মিক প্রতীক হিসেবে ধরা হয় এই নৃত্যটি করার সময় সুফিরা সাদা পোশাক ও মাথায় বিশেষ ধরনের টুপি পড়ে নাচের সময় তারা ঘূর্ণায়মান অবস্থায় থাকে এবং আল্লাহর নামে ধ্যান করে থাকে যা তাদের আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত করে এই নৃত্যের মাধ্যমে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন ও আত্মার পরিশুদ্ধির গল্প প্রচলিত রয়েছে যা সুফি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও ভারতীয় উপমহাদেশে মুসলিম সম্প্রদায়ের মধ্যে কাওয়ালি গানের সঙ্গে যুক্ত কিছু নৃত্যধারা রয়েছে যা ধর্মীয় গানের তালে তালে আধ্যাত্মিক উচ্ছ্বাস প্রকাশ করে এ আর কি